হ্যাঁ মাছ ধরাকে পেশা হিসেবে তো অনেকেই নেয় যারা জেলে আছে আমার এলাকায় তারা তো অলরেডি পেশা হিসেবেই এটাকে ব্যবহার করে কিন্তু আমার মনে হয় আমাদের এই পেশাটাকে আরও উন্নতি করার জন্য সরকারের সাহায্য প্রয়োজন এই মাছ ধরাকে পেশা বানানোর জন্য মাছ ধরা নৌকা বা বোট এসব ব্যবহার করে নদীতে মাছ ধরা যেতে পারে তো তার জন্যে যে ফান্ডিং দরকার সেটা গভর্নমেন্ট যদি মানুষকে লোন দিয়ে বা তাকে একটা য মানে একটা নৌকা দিয়েও যদি হেল্প করে তাহলে এইটা প্রফেশানটা এই পেশাটা আরও উন্নতি লাভ করতে পারে তারপরে যারা এমনি মাছ চাষ করে তাদেরকে যদি মাছ চাষের উপযুক্ত খাবার বা এইগুলো দেওয়া হয় সে ক্ষেত্রেও তারা এই জিনিসটা উন্নতি করতে পারে